এখন কৃষিতে ব্যবহার করা যে পদ্ধতিগুলি হল সেগুলি হচ্ছে গাছ বোনা ধানগাছ বোনার সময় আগে আগের দিনে মানুষ ধানগাছ লাগানোর জন্য নিজেরা হাতে রোপণ করতেন এখন তার কোনও প্রয়োজন হয় না ম্যাশিনের সাহায্যেই ধান বোনা এবং কাটা দুইই হয়ে যাচ্ছে আর আলু আলু লাগানোর সময়ও আগে মানুষ হাতে করে একটু একটু করে লাগাতো এখন সেটাও ম্যাশিনের সাহায্যে লাগানো এবং তোলা দুটোই হয়ে উঠছে এই কারণে মানুষের কাজ কমে উঠছে এবং মানুষ দিনের দিন পরিশ্রমী থেকে দিনের দিন অলস হয়ে উঠছে